হ্যাঁ অবশ্যই আমাদের এই উত্তর চব্বিশ পরগনা বলুন বা এই পশ্চিমবঙ্গের যতগুলো গ্রাম অঞ্চল আছে সেখানের যত তরুণ সমাজ আছে বা তরুণ প্রজন্ম আছে তাদের জীবনসঙ্গী পেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ প্রধান কারণ হল এখানে জীবিকার অভাব জীবিকা বলতে এখানে সীমিত জীবিকা যেমন ধরুন চাষাবাদ এবং অন্যান্য কুটির শিল্প জাতীয় মানে জীবিকা নির্বাহ করতে হয় কিন্তু একটা শহরে যাওয়ার পর এক বহুমুখী জীবিকা নির্বাহের স্থান তৈরি হয়ে যায় তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ শহরে যেতে পছন্দ করে এবং একটি মেয়ের বাবা বা ছেলের বাবা চাইবে যে ছেলেটা শহরে যেয়ে বা মেয়েটা শহরের কাউকে বিয়ে বিবাহ করে সেখানে বসবাস করুক কারণ সেখানে জীবিকার কোনো অভাব নেই তো সেই কারণে টাকা পয়সার অভাব নেই যাতে জীবন স্বচ্ছন্দে চলতে পারে তার সাথে শহরে পড়াশোনা স্বাস্থ্য এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা কোর্ট আদালত দোকানদারি ব্যবসা বাণিজ্য ইত্যাদির অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যার কারণে শহরের যেতে মানুষ বেশি পছন্দ করে গ্রামের তুলনায় তো সেই কারণে বিবাহ মানে একটা জীবনের বন্ধন সেটা সারা জীবনের কথা ভেবেই করতে হয় তো একটা শহরের ছেলেকে বিয়ে দেওয়ার কথাই আগে ভাববে মেয়ের বাবা কারণ সেখানে ছেলেটা স্বচ্ছন্দে থাকতে পারবে এবং মেয়েটা স্বচ্ছন্দে থাকতে পারবে তার ওই জীবিকাটা বিশাল অঙ্কের টাকার জন্য হবে এই কারণগুলো একসঙ্গে রেখে মেয়ের বাবা বা ছেলের পরিবারের লোক চাইবে যে ছেলেটা শহরে যাক বা মেয়েটার শহরে কারো সাথে বিবাহ হোক এবং গ্রাম অঞ্চলে ধরুন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এখানে চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো নেই তাছাড়াও এখানে ওষুধ দোকান বা এইসব ব্যাপারগুলো নেই তারপরে আদালত কোর্ট ইত্যাদি সব শহরে গড়ে উঠেছে এখানে শুদু চাষাবাদ ছাড়া অন্যান্য জীবিকাগুলি গড়ে তোলা অসম্ভব ছোটখাটো দোকান থাকলেও সেগুলো ঠিকঠাক চলে না ওই জন্য এখানে মানুষ বেশি জীবিকার উৎপাদন করতে পারে না পয়সা উপার্জন করতে পারে না এখানে শিক্ষারও একটা অনেক অংশের